নাগরিকদের সুরক্ষা এবং সমাজে শান্তি বজায় রাখতে আইনি ব্যবস্থায় কিন্তু অনেকটাই উন্নতি করা উচিত যে উন্নতিগুলো করা যেতে পারে যেমন নাগরিকদের প্রতি একটা কিন্তু মানে বিশেষ একটা গার্ড থাকা দরকার যে একটা একটা বিশেষভাবে নিয়ম একটা বেঁধে দেওয়া উচিত যে এ কোনো নাগরিকের উপর মানে কোনো কিছু হলে মানে তার উপর কোনোভাবে অত্যাচার বা কিছু হলে সেটা দেনো একটা আইন থেকে একটা বড় মতো শাস্তির ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে এটা কমে যাওয়া যাবে এই স্ মানে তারা অনেকটাই সুরক্ষার মধ্যে থাকবে দেশে অপরাধের হার হয়তো বৃদ্ধির খুবই তো বৃদ্ধি হচ্ছে বৃদ্ধির বিষয়ে আমি মনে করি মনে করি যে আমাদের এটা মোকাবিলা করা উচিত যেমন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এর যে কোনো মা মানে অনেক মানুষ রয়েছে যে তারা অপরাধ করছে কিন্তু তারা শাস্তি পাচ্ছে না তারা মানে ছাড় পেয়ে যাচ্ছে অপরাধ করেও তারা ছাড় পেয়ে যাচ্ছে এরকমভাবে একজন যদি অপরাধ করে ছাড় পেয়ে যায় তো অন্যজন ভাবছে যে হ্যাঁ ও অপরাধ করে ছাড় পেয়ে যাচ্ছে তাহলে আমিও নিশ্চয়ই অপরাধ করলেও আমারও ছাড় হয়ে যাবে তো এরকমভাবেই কিন্তু সমাজটা কিন্তু মানে খুবই খারাপের দিকে চলে যাচ্ছে তো এই জন্য আমি বলব যে মানে তাদের যারা অপরাধ করছে তাদেরকে যেমন কঠোর শাস্তি দেওয়া হয় তাদের এর মানে তারা য যে পরিমাণ অপরাধ করছে তাদের সেই পরিমাণে যেন শাস্তিটাও দেওয়া হয় তার থেকে বেশি পরিমাণ তাহলে কিন্তু একজনকে শাস্তি দিলে কিন্তু অপরজন কিন্তু সেটা দেখে ভয় পাবে যে এক এ এরকম করেছে একটা মানে আমি একটা ভুল কাজ করলে কিন্তু কোনো কোঠ সেটা কিন্তু শাস্তি রয়েছে আইন দিক থেকে কিন্তু একটা বড় স্ শাস্তি দিয়ে পাওয়ার যা মানে শাস্তি রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু অন্য জন ভয় পাবে সেই ক্ষেত্রে কিন্তু তারা সাহস পাবে না কিন্তু যদি তাদেরকে শাস্তি না দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় এখন তো ঘুষ হয়েছে যাচ্ছে ঘুষের বিনিময়ে কিন্তু সবই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি ঘুষ দিয়ে ছাড়া দেওয়া হয় তাহলে তো যারা যাদের টাকা রয়েছে তারা তো যে কোনো অপরাধ করতে পারে সেক্ষেত্রে তাদের তো ছাড় হয়ে যাবে তাই তারা সাহস পেয়ে যাচ্ছে কিন্তু যদি ই সেটা শাস্তি হয় ঘুষ না নিয়ে যদি সেটা শাস্তি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অপরাধীরা ভয় পাবে তারা বলবে যে তারা কিন্তু অপরাধ করতে সাহস পাবে না তাই এটা মনে হয় যে এটাই করা উচিত এটার মোকাবিলা কিন্তু এভাবেই করা উচিত